প্রযুক্তি নানানভাবে পারিবারিক জীবন এবং জীবনধারাকে ব্যাহত করে চলেছে দিনের পর দিনভাবে প্রযুক্তির ফলে আমরা লক্ষ্য করতে পারি অন্যতম একটি পর প্রযুক্তির হলো মোবাইল ফোন এই মোবাইল ফোন প্রায় এখন সকলেই ব্যবহার করে থাকে এর ফলে পারিবারিক জীবন নানারকম সমস্যা এবং ব্যাহত হয়ে চলেছে দিনের পর দিন কোথাও কোনো আত্মীয়র বাড়ি গেলে আগে আমরা সচরাচর লক্ষ্য করতাম তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতো এবং আত্মীয়তা সম্পর্ক একটু মধুর হতো কিন্তু বর্তমান সময়েও লক্ষ্য করতে পারি আমরা যে যে কোনো জায়গা গেলেও সকলেই নিজের নিজের ফোন নিয়েই ব্যস্ত হয়ে থাকে তাদের ফোনের মধ্যে সব সময় ডুবে থাকে এবং এর ফলে কোনো রকম আলাপ আলোচনা হয় না যার ফলে সম্পর্কর মধ্যে একটি তিক্ততা এসে যায় এবং দূরুত্ব বেড়ে যায় পরিবারের একে অপরকে সময় দিতে পছন্দ করে না এখন পরিবারের ব্যক্তিদের তুলনায় সকলেই মোবাইলের পেছনেই সময় নষ্ট করতে বেশি পছন্দ করে থাকে কিন্তু কেউ বোঝে না মোবাইলের সময় নষ্ট করার ফলে তার পারিবারিক জীবনের ক্ষতি হচ্ছে যেমন তাই শারীরিক থেকেও তেমন ক্ষতি হচ্ছে এবং মানসিক ক্ষতিও হতে হচ্ছে দিনের পর দিন এইভাবে পারিবারিক জীবনধারাকে ব্যাহত করে চলেছে প্রযুক্তি দিনের পরে দিন